এই অঞ্চলের অর্থাৎ পুরুলিয়া শহর বা গ্রামাঞ্চল তথা সামগ্রিক পুরুলিয়া জেলার ভাষা নিয়ে বলতে গেলে এখানে যেসব আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে যেমন সাঁওতালি ভাষা কুড়মালি ভাষা এই ভাষাগুলি বাংলা ভাষার উপভাষা হিসেবে পরিচিত এই ভাষাগুলি যে মূল বাংলা ভাষা তার এক একটি অংশ বাংলা ভাষার সাথে এদের সম্পর্ক রয়েছে কারণ বাংলা ভাষা থেকেই এদের উৎপত্তি তাই এদের মা এদের মাতৃ আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা তাই আমরা এই ভাষাগুলিকেও আঞ্চলিক ভাষা হিসেবে যথেষ্ট গুরুত্ব দিই এবং এই অঞ্চলের মানুষের ভাষার মধ্যে কিছুটা হিন্দি ভাষারও টান থাকে তাই ঝাড়খণ্ডী উপভাষার অংশ আমাদের যে আঞ্চলিক ভাষাগুলি সেইগুলো বাংলা ভাষার সাথে একা ওতপ্রোতভাবেই জড়িত